নমস্কার স্যার এটা কি মহাপ্রভু মিষ্টি ভান্ডার থেকে বলছেন আমি আপনার নম্বরটা অনলাইন থেকে পেয়েছি আমি হচ্ছে আপনাদের অনলাইনে দেখলাম যে আপনাদের খাবারে যে অনেক কিছু ছাড় দেওয়া হচ্ছে তাই যদি মিষ্টি জাতীয় পদে কত কী ছাড় আছে সেইটা জানার জন্য ফোন করলাম আমাদের বাড়িতে তো হরিনাম আছে সেই জন্য হচ্ছে আমরা পাঁচ টাকা পিসের হাজার পিস রসগোল্লা এবং দু কিলো মিহিদানা অর্ডার করবো সেই জন্য হচ্ছে কত কী মিষ্টি জাতীয় তো ছা ছাড় আছে সেটা জান একটু আপনি যদি আমাদেরকে বলেন কাইন্ডলি তাহলে খুবই ভালো হয় এই জন্য ফোন করেছি আর আমি আপনাকে দু দিন বাদে কল করবো কত কী অর্ডার দোবো সেটা আপনাকে আমি বলবো কিন্তু তার আগে যদি আপনি একটু বলেন কাইন্ডলি আমার তাহলে খুব ভালো হয় আর আপনাদের রেস্তোরাঁতে তো খাবার দাবার খুবই ভালো হয় সেই প্রশংসা শুনেছি সেই জন্য আমি আপনাদের রেস্তোরাঁ থেকে অর্ডার করতে চাইছি আপনি যদি একটু বলেন খুবই ভালো হয় ঠিক আছে আমি জানিয়ে দোবো আপনি কখন কল করবেন বা কখন ফ্রি থাকবেন আমাকে একটু বলবেন